আমায় সব থেকে বেশি খুশি করে যখন আমি নিজে কিনো কোনো কাজ করি এবং সেই কাজটা খুব ভালো হয় বা আমি সেই কাজে উৎসাহ পাই সেটাই আমাকে সব থেকে বড়ো খুশি করে এবং তাতেই আমি বেশি খুশি হই নিজের যোগ্যতায় কোনো কাজ করতে পারলে বা নিজে রোজগার করে কিছু করতে পারলে সেটা আমাকে সব থেকে বেশি খুশি করে কারণ ছোটো থেকেই তো ও নিজের ছোটো থেকেই মা বাবার ওপর নির্ভরশীল হয়েছি বড়ো হয়ে নিজে কিছু করতে চাই নিজে কিছু করতে পারলেই সেটা আমি নিজেকে খুশি বলে মনে করবো এবং শুধু তাই নয় আমি নিজে কিছু করে আমি গরীবদের এবং আমার মা বাবা যে আমাকে এতোদিন ই এতোদিন বড়ো করেছে এ তাদেরকেও আমি ই তারা যে কষ্টটা পাচ্ছে তাদেরকেও সেই কষ্টটা পেতে দেব না বা আরও যারা গরীব মানুষ রয়েছে তাদেরকেও আমি কিছু দান করতে চাই আমি মা তাদেরও পাশে দাঁড়াতে চাই এটাই আ এটা করতে পারলেই আমি কিন্তু সব থেকে বেশি খুশি হবো বা এটাই আমার মনে মনে ইচ্ছা এটা করতে পারলেই আমি নিজেকে খুশি এবং গর্বিত বলে মনে করবো এটাই আমার অনেক দিনের ইচ্ছা বা এটা আমার স্বপ্ন